ভারতবর্ষ এমন একটি দেশ এটি একটি গণতান্ত্রিক দেশ ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষের রাজনীতিক দলগুলি সম্পর্কে আমি খুবই ভালো মনে করি কেন না আমাদের ভারতবর্ষের রাজনীতিক দলগুলির মধ্যে কোনওরকম ধর্মকে নিয়ে টানাটানি করা হয় না আমাদের ভারতবর্ষের রাজনীতি পুরোপুরি ধর্মনিরপেক্ষ গণতন্ত্র হিসাবে ভারত সম্পর্কে আমার পছন্দের বিষয়গুলি অনেক কিছুই রয়েছে তার মধ্যে হল ভারতবর্ষের আমাদের রাজনীতির প্রথমত বিষয় হচ্ছে ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ রাজনীতির মধ্যে কোনওরকম কোনও ধর্মকেই ছোটো করা হয় না কোনও ধর্মকেই বড়ো করে দেখা হয়না এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে আমার প্রিয় রাজনীতিক নেতাকে দেখার সুযোগ পেলে আমি তার সাথে সাধারণত রাজনীতির বিষয় নিয়ে কথা বলতে চাই